পশ্চিমবঙ্গের প্রধান বিনোদন হলো ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা যেটি রাত্রি এবং দিন উভয় টাইমেই হয়ে থাকে এবং নাইট লাইম জেলাগুলি হলো আসানসোল খড়পপুর বর্ধমান